আমরা প্রত্যন্ত গ্রামে বাস করি আমাদের এখানে চাষবাস ছাড়া আর অন্য কোনও কাজ হয় না আমাদের এখানে বেশিরভাগ ছেলেরা বা খুব বেশি দূর লেখাপড়া শিখতে পারে না তাই তারা তাদের চাষবাসকে জীবিকা হিসেবে ব্যবহার করে এবারে তারা এখন যা জম বেশিরভাগ সময় তো এখানে শুধু ঝড় হচ্ছে বন্যা হচ্ছে তাই এখানে চাষবাসের জমিগুলোও খুব একটা উর্বর নয় এ খুব ক্ষয়ক্ষতিও হয়ে যাচ্ছে সেই জন্য বেশিরভাগ যুবকেরা এখন কলকাতার দিকে কজে চলে যাচ্ছে এবার চাষবাসের উন্নতি উন্নতির জন্য তারা বিভিন্ন রকম এখন অনেক যন্ত্রপাতি বের হয়েছে সেই যন্ত্রপাতি ব্যা কিনতে গেলেও তো পয়সার প্রয়োজন হয় তাই সেই উন্নত যন্ত্রপাতিও কিনতে পারছে না

তাদের জীবিকা নির্বাহ করছে আবার কোনও কোনও যুবক আছে তারা বাইরে কলকাতার দিকে কাজে চলে যাচ্ছে সেখানে গিয়ে কেউ কেউ জোগাড়ের কাজ করছে কেউ প্যান্ডেলের কাজ করছে কেউ কেউ আছে অন্য কোনও কাজকর্ম করছে কোনও জায়গায় কাজ করে যে কোনও প্রকারে তাদের জীবিকা নির্বাহ করছে চাষবাসের অবস্থা খুব একটা ভালো নয় এখন লোকের দাম অনেক বেশি কিন্তু সাধারণ মানুষ সেই সব লোকের মজুরি কীভাবে দেবে এখন ওই জন্য মানুষ এখন চাষবাসও বন্ধ করে দিচ্ছে